পাঁচটি সংখ্যা হলো পাঁচ হাজার একশো তিপান্ন একুশ হাজার দুশো বাহান্ন একত্রিশ হাজার তিনশো তেষট্টি চল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার দুশো বাইশ